ধর্ম কীভাবে আপনার এলাকাকে এলাকার পর্যটনকে প্রভাবিত করে আমরা আলিপুরদুয়ারবাসী যেমন ধর্ম বলতে গেলে দুর্গা পুজো কালী পুজো হ্যাঁ ত এইবার যে দুর্গা পুজোতে আমাদের কালীবাড়ি ক্লাবে একটা নতুন একটা জিনিস প্যান্ডেল যেটা নাকি আমরা কোনো দিন হয়তো যেতে পারবো কি না যে দুর্গা মায়ের মন্দির এবার এই বৃন্দাবন বৃন্দাবন যে আছে বৃন্দাবনের যে মানে র গোবিন্দর যেখানে পূজা পার্বণ হয় যে বৃন্দাবন মন্দিরটা সেই মন্দিরটা এবার কালীবাড়িতে এবার করলেন হ্যাঁ তো এটা প্রায় চার পাঁচ মাস লেগেছে মন্দিরটা বানাতে এবং মন্দিরটা আর্ধেক অর্ধেক হওয়ার পরেই মানে চতুর্দিকে রটে গেছে যে আলিপুরদুয়ার জংশনে বৃন্দাবনের মন্দির হচ্ছে তো এই বৃন্দাবনের মন্দির এরা বানানোর ব্যাপার দুর্গাাপূজা যখন আরম্ভ হলো তখন মানে মন্দিরটা এত সুন্দর হলো সেই যে ধর্মকে প্রতিষ্ঠান করেই এই মন্দির টা বানানো হলো এবং মন্দির টা বানানোর পরে মানে আস্তে আস্তে দুর্গাপূজার যে তিন চার দিন চারদিন দুর্গাপূজায় মানুষের চতুর দুর থেকে এই বৃন্দাবন দেখার জন্য মানুষ আসে যে বৃন্দাবনে আমরা যেতে পারবো কি না তাই এখানে বৃন্দাবনের মন্দির দেখে দেখে আসি মানুষের খুব খুশি হতো মানে সেই ধর্মকে কেন্দ্র করেই মানুষ এত টাকা পয়সা খরচ করে মানে এই যে রাত্রেবেলা এমনও দেখা গেছে যে যা বারো বিশা কুমারগ্রাম হ্যাঁ এদিকে দিনাটা কুচবিহার এদিকে কালচানি মা মাদারীহাট হ্যমিলটন এইসব সাইড থেকে লোক আসছে এরা রাত্রে অনেক লোক রাত্রে যেতে পারে নাই স্টেশনে এরা থেকে গেছে তাও এই পুজোটা দেখে গেছে তো এখানে ধরুন আরও এরকম মন্দির আছে যেমন এই ছিন্নমস্তা কালী মন্দির খুব জাগ্রত এখানে মানুষ পূজা দিয়ে এত শান্তি পায় তাদের মানে মনোবাসনা পূণ যে যেই মন নিয়ে ছিন্নমস্তা কালী মন্দিরে মায়ের পূজা নিবেদন করেন তার মনোবাসনাই পূর্ণ হয় এই করতে করতে ছিন্নমস্তা কালী মন্দিরে শনি মঙ্গলবারে পুরো ভিড় হয় এবং যে কোনো বিয়ে কেউই গাড়ি ঘোড়া বের করবে হ্যাঁ সেই ছিন্নমস্তা কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারা মায়ের কাছে নিবেদন করেন এখানে রাম ঠাকুরের মন্দিরও আছে রাম ঠাকুর মন্দিরেও খুব জাগ্রত এখানে তারা মায়ের মন্দির আছে আলিপুরদুয়ারে তারা মায়ের মন্দিরেও প্রচুর ভিড় হয় হ্যাঁ তারপরে এখানে অনুকূল ঠাকুরের মন্দিরও আছে অনুকূল ঠাকুরের মন্দির তিন চার জায়গা আছে সেখানেও মানুষ মানে ছুটে যায় হ্যাঁ তো এই ধর্ম কীভাবে এইভাবেই তো মানুষ মানে ধর্মের মধ্যে জড়িয়ে রয়েছে